অবশ্যই আমি আমার রান্নাঘরে থাকা বিভিন্ন পাত্রের বর্ণনা দিতে পারি তার মধ্যে এই হাঁড়ি কড়া খুন্তি হাতা প্লেট কাপ বাটি বঁটি ইত্যাদি থাকে তার প্রতিটি বর্ণনা হল যেমন হাঁড়িতে আমি ভাত রান্না করি এবং কড়াতে বিভিন্ন ধরনের তরকারি রান্না করি তার মধ্যে মাংস শাকসবজি ব্যঞ্জন বিভিন্ন ধরনের রান্না আর হাতাতে আমি তো ভাত বেড়ে খাই আর যেটা ডাবু থাকে তাতে তো তরকারি তুলে নিতেই হয় তারপরে প্লেটে প্লেটে তো আমরা বিভিন্ন ধরনের তরকারিও খাই তাছাড়া অন্য কোন যদি পায়েস করি তাতেও করে আমরা খাই আর বঁটিতে যেটা থাকে সেটা তো বঁটি দিয়ে তো বিভিন্ন ধরনের শাকসবজি কাটা হয় নাহলে তো রান্না করাই যাবে না আর কাপে তো আমরা তো চা চা রান্না করে চা খেয়েই থাকি তাছাড়া অন্য কোনো তরল পদার্থও খেয়ে থাকি আর গ্লাসে জল বা সরবতও খেয়ে থাকি